আমি মনে করি একটি গাছ একটি প্রাণ তাই আমি সবসময় বাড়িতে গাছপালা লাগিয়ে থাকি বিভিন্ন ধরনের গাছপালা যেমন ছোটো ছোটো ক্যাকটাস জাতীয় গাছ বা ছোটো যেমন ছোটো ছোটো কলম চারার গাছ যেগুলো ছোটো থেকেই ফল দেয় সেরকম ধরনের কিছু গাছ আমার বাড়ির ছাদে এবং ব্যালকনিতে লাগানো রয়েছে কিছু লঙ্কার গাছ কিছু সবজির গাছ এরকম গাছ কিন্তু লাগানোই রয়েছে আমি গাছপালা লাগাতেও ভালোবাসি যখন আমি অনেক দিনের জন্য বাইরে যাই তখন ওই গাছগুলোকে দেখাশুনো করার জন্য আমার বাপের বাড়িতে রেখে যাই না হলে আমি আমি যদি কম দিনের জন্য যাই তাহলে আমার পরিবারের কেউ না কেউ ওই গাছগুলোর যত্ন নেয় তাদেরকে জল দেওয়া এবং ঠিক মতো করে খাবার দেওয়ার জন্য এবং যদি কেউ না থাকে তখন কিন্তু আমি তার বিকল্প ব্যবস্থা কিছু করে রেখে যাই ছোটো ছোটো বোতলকে কানা করে তাতে জল দিয়ে যাই এবং যেটা অনেক দিন থাকে জলগুলো ফোঁটা কেটে কেটে একটি একটি করে গাছের গায়ে গাছের গায়ে পড়ে যার ফলে গাছগুলো কিন্তু অনেক দিন ধরে বেঁচে থাকে এবং কিছু কিছু গাছ আছে যেগুলোতে চটকে ভিজিয়ে রেখে গেলে সেখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু আরাম পায় জলের দরকারটা হয়ে যায় এ এর ফলেই কিন্তু আমি গাছগুলোকে এইভাবেই যত্ন করি এবং যখন কেউ না থাকে তখন এই ব্যবস্থাটা করি কিন্তু বেশিরভাগ সময়ই যখন কোথাও যাই তখন আমি কাউকে না কাউকে রেখে যাই গাছগুলো যত্ন করার জন্য